বিশ্বের অনেক জনপ্রিয় খেলাধুলা তারকা রয়েছেন এবং তাদের মধ্যে আমার প্রিয় স্পোর্টস প্লেয়ার অনেকেই রয়েছেন ক্রিকেটের ফুটবলের বা টেনিসের ক্ষেত্রেও ক্রিকেটের মধ্যে আমার সব থেকে প্রিয় যে খেলোয়াড় রয়েছে সে হলো মহেন্দ্র সিং ধোনি ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তিনি তার শান্ত মনোভাব এবং দক্ষ নেতৃত্বের জন্য পরিচিত এরপরেই যার নাম নিতে হবে সে হলো শচীন তেন্ডুলকর ক্রিকেটের ঈশ্বর হিসেবে পরিচিত তিনি সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন হিসেবে বিবেচিত এরপরেই আছে বিরাট কোহলি আধুনিক ক্রিকেটে অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত ফুটবলের মধ্যে রয়েছে লিওনেন মেসি বিশ্বের সেরা ফুটবলার হিসেবে পরিচিত তিনি তার অসাধারণ ড্রিবলিং দক্ষতা এবং গোল করার ক্ষমতার জন্য বিশ্ব বিখ্যাত ক্রিশ্চিয়ানো লো রোনাল্ডো আরেকজন বিখ্যাত ফুটবলার তিনি তার শক্তিশালী শুটিং এবং ক্রীড়াবীদতার জন্য পরিচিত নেইমার ব্রাজিলিয়ান ফুটবল তারকা তিনি তার দক্ষতা গতি এবং সৃজনশীলতার জন্য পরিচিত টেনিসের মধ্যে রজার ফেডেরার সর্বকালের সেরা টেনিস খেলোয়াড় হিসেবে বিবেচিত তিনি তার খেলার ধরন এবং সাবলীল শটের জন্য পরিচিত এরপরেই সেরেনা উইলিয়ামস মহিলা টেনিসের অন্যতম সেরা খেলোয়াড় তিনি তার শক্তিশালী সার্ভ এবং আক্রমণাত্মক খেলার জন্য বিশ্ব বিখ্যাত নোভাক জোকোভিচ বর্তমান বিশ্ব নাম্বার ওয়ান টেনিস খেলোয়াড় তিনি তার শারীরিক ক্ষমতা এবং মানসিক শক্তির জন্য বিশ্ব পরিচিত এই খেলোয়াড়দের সকলেই তাদের নিজস্ব খেলার জন্য অনন্য অবদান রেখেছেন এবং বিশ্বব্যাপী লক্ষ লক্ষ অনুপ্রেরণা দিয়েছেন এরা নতুন প্রজন্মকে খেলাধুলার দিকে এগিয়ে যাওয়ার একটা পথ এবং অনুপ্রেরণা দেখিয়েছেন